খেলা হল এমন জিনিস যেখানে কিনা সমস্ত মানুষেরাই খুব মানে উৎসাহিত বোধ করে অর্থাৎ খেলা নিজের মতো করে সে নিজেকে আনন্দ উপভোগ করতে পারে অর্থাৎ খেলাতে হতে পারে হাত পা তাকে চালাতে হয় এবং প্রচুর পরিমাণে শারীরিক শক্তি তাকে প্রয়োগ করতে হয় অর্থাৎ যে কোনো খেলা কিন্তু সহজে সাধ্য হয় না এবং কিছু কিছু খেলা রয়েছে যেগুলো ইয়ে ভেতর ঘরে বসে খেলা যায় এবং কিছু কিছু খেলা রয়েছে বাইরে খেলা রয়েছে সবথেকে ভালো শারীরিক এবং মানসিক সুস্থতা বোধও মনে হয় বাইরের খেলাতেই কারণ বাইরের খেলাতে এটাকে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করতে হয় এবং শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের পরিচালনা করার জন্য তাদের শারীরিক যে রক্তচাপে যে যে ঘাটতি থাকে সেগুলো ঠিকঠাক হয় অক্সিজেনের পরিমাণ ঠিকঠাক থাকে শরীরে এমনকি সে যে খাওয়াদাওয়া করছে সেই খাওয়াদাওয়াগুলো ঠিক পরিমাণে হজম করতে পারে অর্থাৎ সেগুলো ঠিকমতো ডাইজেস্ট হতে পারে এবং এইসব কিছু পরিমাণেই সম্পর্ক রয়েছে এই খেলাধূলার সঙ্গে এবং খেলাধূলাতে সবথেকে যে বেশি বেশি হয় সেটা হচ্ছে মানসিক চিন্তা ভাবনা অর্থাৎ মানে ব্রেন যে চিন্তা ভাবনা করলো সেগুলো খুব আরও বেশি পরিষ্কার হয় অর্থাৎ কোনো জিনিস সে রাত্রিবেলায় পড়তে বসে বা কোনো জিনিস সম্বন্ধে সে জ্ঞান নিতে যায় সে যদি খেলাধূলা করে এসে বসে তাহলে কিন্তু তার পড়াটা আরও খুব ভালো হয় এবং সহজে সে কোনো বিষয়টাকে সহজেই আয়ত্ত করতে পারে এবং সেই বিষয়টা সম্বন্ধে পড়ে সে জ্ঞান একবারে জ্ঞান আয়ত্ত করে এবং তাকে সেই বিষয়টা নিয়ে বারবার পড়ে থাকতে হয় না এটাই হচ্ছে খেলার সবথেকে বড় ভালো দিক